হ্যাঁ বাংলা ভাষা সংরক্ষণ ও প্রচারের জন্য বিভিন্ন স্তরের বেশ কিছু প্রচেষ্টা চলছে সরকারি প্রচেষ্ঠা বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা প্রকাশনা ও প্রচারের জন্য আমাদের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা সংস্তা বাংলা ভাষা প্রচার ও প্রসারের জন্য ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংস্থা বাংলা ভাষা ও সাহিত্যকে শিক্ষাক্রমের অবিচ্ছেদ্য অংশ করে তোলা সরকারি কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা ইত্যাদি এছাড়াও বাংলা বই পত্রিকা ও অন্যান্য প্রকাশনা প্রকাশের মাধ্যমে বাংলা ভাষা প্রচার বাংলা গান নাটক কবিতা আবৃত্তি সাহিত্য আলোচনা ইত্যাদির মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার বাড়ছে বাংলা ভাষার ওয়েবসাইট ব্লগ সোশাল মিডিয়া গ্রুপ ইত্যাদির মাধ্যমে বাংলা ভাষার প্রসার বেড়ে চলেছে বাংলা ভাষার ব্যবহারকে সচেতন থাকা দৈনন্দিন জীবনে কাজকর্মে এবং অনলাইনে বাংলা ভাষা ব্যবহার করতে হবে বাংলা ভাষার সাহিত্য জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন প্রকাশনা পড়ে মাথার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে বাংলা গান নাটক কবিতা আবৃত্তি সাহিত্য আলোচনা ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে অনলাইনে বাংলা ভাষা ব্যবহার সোশাল মিডিয়া ব্লগ ওয়েবসাইট ইত্যাদিতে ব্যবহার করে অন্যদের অনুপ্রাণিত করতে হবে যারা বাংলা ভাষা জানে না তাদেরকে শেখানোর মাধ্যমে ভাষার প্রসার ঘটাতে হবে এক কথায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলা ভাষা সংরক্ষণ ও প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি